নাগরিকদের সুরক্ষা এবং সমাজে শান্তি বজায় রাখতে আইনি ব্যবস্থায় উন্নত হওয়া উচিত সেটি হল যে যদি কেউ দরকারে পুলিশকে ফোন করে তাহলে পুলিশ অনেকক্ষণ সময় লাগায় সে জায়গায় পৌঁছাতে তাতে হয়তো অনেক বেশি ক্ষতি হয়ে যায় তাই প্রথমে কল করার সাথে সাথেই পুলিশকে কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছাতে হবে যাতে যেখানে জিনিসটি ঘটছে সে ঘটনাটি না হয় তার জন্য আগেই পুলিশকে আসতে হবে সেখানে তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে এইসব ব্যাপারে সরকারকে খুব বেশি নজর দেওয়া উচিৎ এগুলো খুব বেশি বিপদ ঘটতে পারে ছোটো ছোটো কারণে অনেক বড়ো বড়ো ঘটনা ঘটে যায় যেগুলি পরে আর ঠিক করা যায় না তার জন্য এই ব্যবস্থাকে অনেক বেশি উন্নত করতে হবে আর মেয়েদের জন্য আরও বেশি পুলিশকে বাড়াতে হবে কারণ এখন মেয়েরা বাইরে বেরোতে সাহস পায় না রাত্রেবেলা যদি পুলিশ খুব বেশি মোতায়েন থাকে তাহলে মেয়েরা আরামে বাইরে বেরোতে পারবে তাদের কোনো ভয় লাগবে না বাইরে বেরোতে তারা খুব সহজেই ঘোরাফেরা করতে পারবে এবং নিজেরা নিজেদের পছন্দমতো কাজ করতে পারবে এখন আর কেউ মেয়েদের বাইরে বেরোতে বাধা দেবে না তাই পুলিশদের সবসময় সচেতন থাকতে হবে আরও বেশি পুলিশ নিয়োগ করতে হবে যাতে পুলিশদের ঘাটতি না হয় অনেক জায়গায় পুলিশের ঘাটতি থাকায় সেখানে গিয়ে পৌঁছাতে পারে না পুলিশরা তাই অনেক বেশি পুলিশ নিয়োগ করতে হবে এবং অনেক বেশি তাড়াতাড়ি কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করতে হবে